আমার কাছে থাকা প্রথম পণ্য বলতে আমার কাছে মনে হয় বাচ্চাদের বই বাচ্চাদের বই আমার খুবই ভালো লাগে কারণ বাচ্চাদের বইতে বিভিন্ন রকমের ছবি আঁকা থাকে প্রথমেই যদি বলতে হয় বিভিন্ন রকমের ছবি আঁকা থাকে তা ছাড়াও থাকে বিভিন্ন রকমের রঙ পাখি গোরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন রকমের ফল ফুল সবেতে ভরা এই জন্য আমার বাচ্চাদের বই খুব ভালো লাগে এর ফলে কী হয় ওই রঙগুলো থাকার ফলে বাচ্চারা বিভিন্ন রঙ চিনতে পারে এছাড়াও ওই যে ছবিগুলো এঁকে দেওয়া আছে ছবিগুলো এঁকে দেওয়ার ফলে কিছু ক্ষেত্রে দেখা যায় ছবিগুলো এঁকে ভিতরটায় রঙ করতে বলা হয়েছে এর ফলে বাচ্চারা নিজেদের মতো রঙ করতে থাকে কিছু ক্ষেত্রে তাদের রঙ বাইরে বেরিয়ে যায় কিন্তু তার ফলে ওই প্রথম প্রথম তারা ওটা করতে করতে ভালোভাবে ছবি আঁকা শেখে এর ফলে তারা উপকৃত হয় এছাড়াও দেখা যায় কিছু ক্ষেত্রে কোনো অক্ষর লেখা আছে তার সাথে খুব ভালোভাবে ছবি এঁকে দেওয়া আছে দিয়ে দেওয়া এই ছবি এঁকে দেওয়ার ফলে তারা ওই ছবি দেখে সেই সব জিনিসগুলোকে চিনতে শিখছে কিছু ক্ষেত্রে তারা পশু পাখি চিনতে শিখছে কিছু ক্ষেত্রে ফল ফুল চিনতে শিখছে এছাড়াও বিভিন্ন শরীরের অঙ্গ চেনার জন্য ওই বাচ্চাদের বইগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এই বাচ্চাদের বই দেখে আমার মনে হয় বাচ্চারা খুব সহজে বা ইতিবাচকভাবে অনেক কিছু চিনতে জানতে এবং শিখতে পারছে যদি বলি হয়তো বাচ্চাদের বইতে এরকমও দেওয়া থাকে যে পরপর দুটো তিনটে বলের ছবি এঁকে দেওয়া আছে এবং তাদেরকে গুনতে বলা হয়েছে যে কতগুলো বল আছে এর ফলে তারা ওখান থেকে গণনা করতে শিখছে যোগ শিখছে বিয়োগ শিখছে বাচ্চাদের বইতে এত সহজ সরলভাবে এবং বাচ্চাদের মতো করে বাচ্চারা এখনকার বাচ্চারা যেহেতু পড়তে চায় না তার ফলে ওই ছবিগুলো এঁকে দেওয়ার ফলে তারা ওই বইগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং তারা পড়াশুনায় মনোযোগ দেয় এবং তাদের মধ্যে একটা ইচ্ছা দেখা যায় যে তারা পড়াশুনো করতে চাইছে এর ফলে বাচ্চাদের বইটা আমার খুবই ভালো লাগে